আপনার দেখা একটি চলচ্চিত্র সম্পর্কে বলুন যেটি আপনি খুব ভালোভাবে উপভোগ করেছেন আমার দেখা একটি চলচ্চিত্র সম্পর্কে একটি বিষয় হল সেটি চলচ্চিত্রের নাম হলো প্রথমত দা ফাইট ক্লাব চলচ্চিত্রের শুরুতে আমাদের যে মুখ্য চরিত্র সে তার প্রতিনিয়ত একঘেয়েমি দিনের তার অভ্যাস থেকে সে হয়রান হয়ে গেছে পরবর্তীকালে সে যখন এক জায়গায় যাত্রা করছিল সে হঠাৎ এরোপ্লেনে তার পাশে একটি ব্যক্তিকে বসে থাকতে দেখে ব্যক্তির সাথে তার ধীরে ধীরে পরিচয় বাড়ে এবং সে বুঝতে পারে যে ব্যক্তিটি খুব তার মতনই কাছাকছি লোক পরবর্তীকালে তাদের আবার দেখা হয় তাদের বন্ধুত্ব আবার গভীর হয়ে পড়ে তারা একে অপরকে জানে এবং তারা মিলেমিশে একসাথে একটা অনৈতিকভাবে একটা কাজ শুরু করে যেটা হচ্ছে তারা একে অপরের সাথে লড়াই করে এবং অন্যান্য আরও যারা যুবক যুবতী আছে তাদেরকেও তারা বলে যে এখানে এসে যদি তারা তাদের প্রতিনিয়ত দিনের রুটিন থেকে তারা অব্যহত হতে চায় তাহলে এখানে এসে তারা লড়াই করুক এবং তাদের দিনের যে থকান সেটা এখানে এসে মিটিয়ে দিক পরবর্তীকালে যখন ব্যাপারটা তাদের একটা সংস্থার মতন হয়ে ওঠে তখন আস্তে আস্তে আমাদের মুখ্য চরিত্র বুঝতে পারে যে যে ব্যক্তির সাথে তার এরোপ্লেনে দেখা হয়েছিল সেই ব্যক্তিটা অন্য কেউ নয় তারই একটি মস্তিষ্কের দ্বারা গঠন করা একটি চরিত্র সে ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারে যে তার মস্তিস্ক তার সাথে কিরকমভাবে খেলা খেলেছে এবং আস্তে আস্তে সে তার গড়া পুরো সংস্থাটা ধ্বংস করতে শুরু করে সে পরবর্তীকালে দেখা গেল যে সে পাগল হয়ে গেল সে তার কাজ ছেড়ে দিয়েছে সে তার ভালোবাসার মানুষকেও ছেড়ে দিয়েছে সে তার পরিবারকেও ছেড়ে দিয়েছে এবং সে এখন একলা বসবাস করে